হ্যাঁ হ্যাঁ আপনি কোন জায়গা থেকে বলছেন আপনার আপনার বাড়িটা ওও ঠিক আছে কত তারিখ যাবেন ঠিক করেছেন ডেটটা

ওও এখানে তিন হাজার টাকা নেওয়া হয় মানে ফ্যামিলি ফ্যামিলি পুরো ফ্যামিলি যাবে আপনার কজন কজন আছে কজন ও তিন হাজার টাকা লাগবে হ্যাঁ উত্তর ভারতের প্রায় সব অংশই যাওয়া হয় তো সেটা যাত্রীর উপর নির্ভর করে সে মানে কোন কোন জায়গা যেতে ইচ্ছুক সেই সেই জায়গাগুলো নিয়ে যাওয়া হয় হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া আপনার থাকার ব্যবস্থা সঠিক জায়গায় পৌঁছে দেওয়া সব হ্যাঁ ঠিক আছে